বাইকিং সম্প্রদায়ের সাথে জড়িত হওয়ার অনেক সুবিধা হল যে সেখানে বাইকিং সম্প্রদায়ের সাথে অনেক রাইডারের সাথে পরিচয় হয় ও বিভিন্ন রাজ্য বিভিন্ন দেশের রাইডারের সাথে পরিচিত হয় এবং অনেক জায়গায় যাওয়ার সুবিধা পাওয়া যায় এবং অনেক জায়গায় এমনও কন্ডিশন থাকে যেগুলো সোলো রাইডিংয়ে হয়তো কোনও প্রবলেমে পড়ে গেলে কেউ আপনি কোনও হেল্প পাবেন না কিন্তু সেখানে যদি আপনি অনেক রাইডারদের সাথে বা অনেক বাইকিং সম্প্রদায়ের সাথে জড়িত থাকেন তাহলে কোনও প্রবলেমে আপনাকে একা ফেস করতে হবে না কোনও প্রবলেমে পড়লে তারা আপনাকে নিশ্চয়ই হেল্প করবে কিন্তু আমি তাও সোলো রাইডিংয়ে বেশি বিশ্বাস করি বা একা গাড়ি চালানোতে বেশি বিশ্বাস করি কারণ বাইকিং সম্প্রদায়ের সময়ের একটা অনেক বড়ো পদক্ষেপ থাকে কারণ সবার সঙ্গে ম্যাচ করে আপনাকে ট্যুরে বা কোথাও রাইডিংয়ে বেরোতে হবে কিন্তু আমি সোলো রাইডিংয়ে বিশ্বাস করি কারণ আমার সবসময় আমি একটা ওয়ার্কার ছেলে তো সবসময় আমি সবার সঙ্গে সময় দিতে পারি না তো যখন আমার সময় হয় সেই টাইমে আমি একাই রাইডিংয়ে বেরোই তার জন্য আমি সোলো রাইডিংই বেশি পছন্দ করি